আমি আমার মাছ ধরার মাছ ধরা সম্পর্কে কোনো মানে তেমন একটা রুটিন কিছু ছিল না মানে আমি বুঝতাম না আমরা একবার সব বন্ধুরা মিলে আমার একটা বান্ধবীর মাসির বাড়ি গিয়েছিলাম তাদের বন্ধুর মাসির বাড়ি বান্ধবীর মাসির বাড়ি তা তাদের বাড়িটা প্রত্যন্ত গ্রামাঞ্চল মানে মানে সেখানে প্রচুর গ্রামাঞ্চল থাকায় তাদের পুকুরে আমরা কী করলাম মানে তাদের পুকুরটা অনেকটা বড় হওয়ায় অনেক মাছ পুকুরে আমরা ছিপ ফেলে মাছ ধরতে লাগলাম এবার ছিপটা যেহেতু ভালো ছিল না খুব কমজোর মানে খুব একটা ভালো ছিল না সেহেতু ছিপটা বারবার ভেঙে যাচ্ছিল অথবা দড়িটা ছিঁড়ে যাচ্ছিল তার পরে আমরা কী প্ল্যান করলাম যে একটা বুদ্ধি করলাম যে পরের বার যখন আমরা সবাই আসবো তখন হুইল আনব তার সাথে যেগুলো মাছেরা মানে মাছেদের যেগুলো আকর্ষণীয় খাবার পিঁপড়ের ডিম তার পরে পাউরুটি মানে মাছেদের খাবারের জন্যে এক ধরনের আলাদা খাবার পাওয়া যায় সেই খাবার আমরা নিয়ে যাব এরকম আমরা আগের থেকে প্ল্যান করে রাখলাম প্ল্যান করার পর যথারীতি পরের বার আমরা গেলাম গিয়ে সেই পুকুরে হুইল দিয়ে মানে পিঁপড়ের ডিম তার পরে ওই পাউরুটি ওইগুলো দিয়ে আমি আমরা কী করলাম পুকুরে ফেললাম যথারীতি তখন ভালো মাছ উঠতে লাগল এটাই আর আগের ভ্রমণের রুটিন বলতে রুটিন বলতে ওটাই আমরা আগে প্রি প্ল্যান মানে প্ল্যান করে তার মাসির বাড়ি গিয়েছিলাম প্রথমে যখন প্ল্যান ছিল না তখন আমরা মাছটা ধরতে পারছিলাম না তার পরে উন্নত প্রযুক্তির যে হুইল সেগুলো মাছ ধরার ক্ষেত্রে প্রচুর মানে প্রচুর সাপোর্টিভ প্রচুর আমাদের সাপোর্ট করে